হ্যালো কেমন আছিস আমিও ভালো আছি বাড়িতে সবাই কেমন আছে হুম বল আগের যে একটা টিভিটা ছিলো সেটা কি হলো ও আচ্ছা টিভিটা মানে কি বড়ো টিভি নিবি না কি ছোটো

দেয়ালেতে এমনি নর্মাল টিভিও হয় তারপর হচ্ছে এখন স্মার্ট টিভি বেরিয়ে গেছে এখন সবাই স্মার্ট টিভিটাই নিচ্ছে বেশি স্মার্ট টিভিটাই নিলে মনে হয় ভালো হবে স্মার্ট টিভি স্যামসং না হলে ওয়ান প্লাসের নিলে তো মনে হচ্ছে ভালোই হবে খারাপ হবে নি রেডমি এইগুলো ভালো চলছে এখন মার্কেটে দাম আছে বলতে ওই প্রায় তিরিশ হাজারের কাছাকাছি দাম আছে

এগুলো হচ্ছে হ্যাঁ এই তো এই টিভিগুলো যেমন হচ্ছে এমনি রিচার্জ করে চালাতে হয় এইগুলো হচ্ছে আলাদা কিছু রিচার্জ করতে নেই ফোনে নেট থাকলেই চলবে ফোন থেকে চলবে এই টিভিগুলো

এমনি ফোনে নেট প্যাক থাকলেই হবে অবস্থা বলতে কি এখানের দোকান আছে এবার দোকানে কেনাও যাবে অনলাইনেও কেনা যাবে অনলাইনে কিনলে ঘরে একদম দিয়ে চলে যাবে ধরো ঘরে ফিটিং করে দিয়ে চলে যাবে একদম

হ্যাঁ অসুবিধা নেই তাহলে অনলাইনে দেখে একটা ভালো দেখে অর্ডার করে দিচ্ছি দিয়ে তার ডিটেলসটা তোকে পাঠিয়ে দিচ্ছি আমি হোয়াটসঅ্যাপে দেখতে পেয়ে যাবি সব দাম টাম সব দেখা যাবে এবার ওয়ারেন্টিও থাকবে যদি তার মধ্যে খারাপ হয়ে যায় তারা এসে কোম্পানিতে ফোন করলে নতুন রিপেয়ার করে দিয়ে চলে যাবে একদম সমস্যা কিছু হবে নি

আচ্ছা ঠিক আছে আমি তাহলে দেখে তোকে টিভির ডিটেলসটা পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে